হ্যাঁ অবশ্যই আমি স্কুলের সমাবেশে অংশগ্রহণ করেছি আমার ছোটবেলাতে যেমন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবস এইগুলোতে আমি সমাবেশ করেছি এবং আমি ছোটবেলাতে প্রচণ্ড প্যারেড করতাম প্যারেড করে করে পার্লামেন্ট অবধি যেতাম হ্যাঁ তো এইগুলো ছোটবেলায় খুব স্মরণীয় ঘটনা এবং স্কুলে সমাবেশ বলতে আমার তো যেই প্রার্থনা হতো যে প্রেয়ার লাইন ছিল সেই লাইনে দাঁড়াতে সবচেয়ে ভালো লাগতো এবং সেটাকেই আমার সবচেয়ে বড় এবং ভালো সমাবেশ বলে মনে হয় এবং এই স্মৃতিগুলো জীবনে সারা জীবন রয়ে যাবে এবং আমি যেহেতু বেশি দূর পড়াশুনো করিনি আমি ক্লাস ট্রেনের পর পড়াশুনো করতে পারিনি আমার নানা রকম আর্থিক সমস্যা ছিল এবং তারপরেই আমার বিয়ে হয়ে যায় কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমার ছোটবেলার যদি প্রিয় স্মৃতি বলা হয় তাহলে আমার সেই ছোটবেলাকার স্কুল জীবনই আমি বলব এবং স্কুল জীবনের সমাবেশ তো সব কটাই ক্লাস করাও হচ্ছে একটা সমাবেশই এবং সমাবেশ বলেই একটা শিক্ষক বা শিক্ষিকা আমাদের কাছে এসে তাঁরা লেকচার দেয় বক্তৃতা দেয় এবং আমরা সেই সমাবেশে শুনি এবং সেটি আমাদের জীবনে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে